হ্যাঁ আমি পাখি দেখার সময় পাখির ফোটো তোলার চেষ্টা করেছি ফোটো তোলার সময় বনে জঙ্গলে বহু সময় যেতে হয়েছে আমাকে ভালো শট নেওয়ার জন্য

একটা গাছে পাখি বসে থাকলে অন্য আরেকটি গাছে গিয়ে সেই পাখির শট নিয়ে দেখেছি এবং একটা পাখি করার সময় আমি শট নিয়ে দেখেছি বা একটা পাখি যখন নদীর তীরে বসে থাকে তখন নদীর জলসহ শট নিয়ে দেখেছি একটা পাখি যখন গাছ থেকে উড়ে যেতে লাগে তখন শট নিয়ে দেখেছি আকাশে ওড়ার সময় আমি শট নিয়ে দেখেছি পাখির ভালো ফোটো আমি এইভাবে সংগ্রহ করেছি